কোনও ক্ষেত্রের খেলা শিখতে কোচের দরকার কারণ কোচ না হলে খেলা খেলা শিখতে পারবে না তাই কোচকে পরামর্শ না করে খেলা শিখতে পারবে না সে আমার বন্ধুরা বিভিন্ন খেলা পছন্দ করে বেশিরভাগ বন্ধুরা আমার বেশিরভাগ বন্ধুরাই পছন্দ করে ক্রিকেট এবং আমি পছন্দ করি ফুটবল আমার পরিবারে আমার দাদা থেকেই আমি ফুটবল শিখে আগ্রহ নিয়েছি আমার দাদার স্কিল দেখে আমার ফুটবল প্রেমিক হয়েছি তাই জন্যে আমি ফুটবল শিখতে চাই আর আমি ফুটবল ফুটবলকে খুব মন দিয়ে ভালোবাসি তাই আমি ফুটবল শিখতে চাই ফুটবলকে ফুটবল শেখার জন্য আমি একটি কোচকে ধরেছিলাম সে কোচটি বলে তুমি ফুটবল শেখো তুমি ভালো খেলতে পারবে এই জন্য সে সেই কোচের কাছেই গিয়েছিলাম কোচটা ক্যানিংয়ে শেখায় কেও কোনও কোনও কোচ তালদিতে শেখায় কোনও কোনও কোচ বেদবেরায় থেকে শেখায় বিভিন্ন ধরনের কোচ শেখায় তার মধ্যে আমি একটি কোচ কোচটির নাম ছি কোচটির নাম ছিল সুদীপ স্যার এইরকম বিভিন্ন স্যার কোচ করাতেন এবং বিভিন্ন ধরনের খেলা হতো যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা ক্যারাটে খেলা তারপর কবাডি খেলা যত রকমের খেলা সবরকমই খেলানো হতো তখন খেলাতে আমার ভালো লাগতো আমার ফুটবল তাই আমি ফুটবল বেছে নিয়েছিলাম আমার বিভিন্ন বন্ধুরা নিয়েছিল ক্রিকেট কেউ কেউ নিয়েছিল হকি কেউ কেউ নিয়েছিল কবাডি কেউ কেউ নিয়েছিল ক্যারাটে কেউ কেউ বলেছিল ভলিবল বিভিন্ন ধরনের খেলা আগ্রহ নিয়েছিল তাদের এবার আমি আমি ফুটবল খেলতে ভালোবাসতাম তাই আমি ফুটবল নিয়েছিলাম